হ্যাঁ একটি এই পেন্টিংটাকে আমি পেশা হিসেবে নিতে ইচ্ছুক এই পেন্টিং পেশার সম্ভাবনা হচ্ছে এখনকার যে সমাজ ব্যবস্থা কিংবা কিছু বলুন এখন সৌন্দর্য সৌন্দর্য এখন আমরা দেখি পা দেখতে পাই যে প্রত্যেকের বাড়ির দেওয়ালে পেন্টিং থাকে সৌন্দর্য বৃদ্ধির জন্য সেই দেওয়ালের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পেন্টিং রেখে থাকেন পেন্টিংয়ের প্র অনেক মানুষ আছে তাদের পেন্টিংয়ের শখ তাদের কোনো দেওয়ালে বলুন নিজের পেন্টিং স্কেচ করাতে বলুন এইভাবে তারা নিজেদের যে ছবি সেটা দেওয়াল বদ্ধ করে রাখতে চেষ্টা করেন এর ফলে এটা যদি আমরা পেশা হিসেবে নিই এখন তাহলে এই মানুষদের আমার উপার্জন হবে এবং এখা এখনকার চাহিদা অনুযায়ী আমি এটা করতে পারব আর এতে চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা কী চ্যালেঞ্জটা হতে পারে যে এখনকার বাজার মূল্য অনেকেই আঁকা শেখেন অনেকেই শিল্পী হিসেবে পেন্টিংকে বেছে নেন এবং এর মধ্যে তাদের দেখতে পাওয়া যায় যেটা অনেকের আঁকার ধরন প্রায় একই থাকে এবং তাদের সাথে আমাকে বেস্ট হতে হবে আমাকে নিজেকে গড়ে তুলতে হবে যাতে আমার পেশাটা ভালো চলে মানে আমাকে কোনো দিক থেকে খারাপ হলে চলবে না আমার কে আঁকাটা যেমন এতটাই সুন্দর হয় যে সবার আমার আঁকাটাই পছন্দ হতে হবে এমনকি যার জন্য সবাই আমার কাছ থেকে আঁকাটা নেবেন নিজের ছবি আঁকাবেন বলুন কী বাড়ির জন্য কোনো পেন্টিং নেবেন বলুন সেটা যেন আমার কাছ থেকে নেয় এই চ্যালেঞ্জগুলো আসতেই থাকে